খেলাধুলা হল লোকেদের জন্য একটা চাপমুক্তকর খেলাধুলা করলে লোকেদের মন ভালো থাকে এবং লোকেরা সুস্থ থাকেন রোগী ত রোগ থেকে দূরে থাকেন এবং দেখতে গেলে বাড়ির কোন চাপ যদি থাকে লোকের কোন মাথায় তো খেলাধুলা তিনি যদি খেলাধুলার পাশে থাকেন তিনি সেই চাপটা ভুলেই যাবেন তানা মনে তিনি মনে কোন একটা চাপও থাকবেন না তিনি মনেই আসবে না যে কোন এ আমার মনে এইরকমের কোন একটা চাপ আছে কিন্তু দেখতে গেলে যে খেলাধুলার পাশাপাশি কোন যদি লোক থাকেন তেনার মন ফুরতল এবং খুব মজাদার থাকে তিনি হচ্ছে আর খুব সহজ সরলও হয়ে থাকেন তিনি সবসময় হাসি খুশিও থাকেন এই খেলাধুলার প্রতি অনেকটাই লোকেরা চাপ মুক্তই হয়ে থাকেন